আমাদের এলাকায় অনেকে অনেক কিছু করে কেউ হয়তো চাষবাস করে চাষবাস মানে সব ধরনের চাষবাস কেউ ই জমিতে চাষবাস করে কেউ জমিতে অনেক ধরনের অনেক কিছু চাষবাস হয় সবাই সব রকম করে অনেকে অনেক কিছু চাষবাস করে আমাদের এই এলাকায় আবার অনেকে হয়তো কেউ কেউ রাজমিস্ত্রিরির কাজ করে ওইটাও একটা কাজ ওরা কেউ রাজমিস্ত্রিরির কাজ করে খায় আবার অনেকে কেউ কেউ হয়তো ইলেকট্রিকের কাজ করে ইলেকট্রিকের সমস্ত যা যা খারাপ হবে ইলেকট্রনিক সেগুলো কাজ করে আরে করে বাগায় টুকটাক সারায় ঠিক আছে আরো অনেকে অনেক কিছু কাজ করে যেমন আরো কেউ হয়তো লেবার খাটে ঘরে চাষ বাস করে কেউ হয়তো কারো ঘরে কাজে যায় শোনো সমস্ত রকম আমাদের এলাকায় অনেকে অনেক কিছু কাজ করে চাষবাস করে ইলেকট্রিকের কাজ করে কে রাজমিস্তিরির কাজ করে কেউ হয়তো স্কুলের মাস্টারমশাই ছাত্রদের পড়ায় কেউ হয়তো টিউশান পড়ায় কেউ হয়তো কেউ হয়তো কিছু অন্য আরো সমস্ত নানান ধরনের কাজ করে যে যে কাজগুলো আছে অনেকে অনেক রকম কিছু করে খায় সেগুলোকে সব নিজের নিজের খেটে কাজ করে খাচ্ছে তো ওতে তো কিছু না যে যার নিজের পায়ে কাজ করছে কাজ করে দাঁড়াচ্ছে অনেকে অনেক কিছু করে আমাদের এলাকায়